হ্যালো হ্যাঁ দাদা বলছি আপনি বামনি পেট্রোল পাম্প থেকে বলছেন বলছি আমি তো কয়দিন আগে আমার বন্ধুবান্ধব নিয়ে আপনাদের ওখানে গেছিলাম পেট্রোলে পেট্রোল পাম্পে তেল ভরতে তা বলছি তো আপনাদের তো পেট্রোলে কি ভেজাল আছে তা আমার গাড়িটা তো ফুল ট্যাঙ্কি তেল ভরলাম আমার তো গাড়িটা চলছে না ভালো করে দাদা এরকম তো হচ্ছে আপনি আমার গাড়িটা বেশিদিনও হয়নি ছমাস হল কেনা তা আপনাদের এই পেট্রোল পাম্পে তেল ভরালাম তো এরকম অসুবিধা হচ্ছে তো আমিও তো গেছি আমিও চেকিং করালাম দেখালাম যে আপনাদের ট্যাঙ্কি খুলে দেখছি যে আপনাদের ট্যাঙ্কিতে খালি তেল তেলের বদলে খালি জল আছে জল কী করব না দাদা আমার তো গাড়ি ডিস্টার্ব নেই আমার এই ছমাস হল গাড়ি কেনা এবার আপনাদের পেট্রোল পাম্পে এবার দেখুন না তেল তো ভরেছি দাদা আমি উপর জল যদি পাই তো কী করব বলুন আপনাদের ফালতুগিরি করছেন এগুলো না আমার গাড়ি গণ্ডগোল নেই আমি আপনার পেট্রোল পাম্প যাব তেলের বদলে জল দিচ্ছেন আমি আপনার পেট্রোল পাম্প যাব চেক করাতে না দাদা আমার গাড়ির প্রবলেম নেই আমার নিউ গাড়ি এই আমাদের ছমাস কেনা হল ঠিক আছে দাদা তাহলে আমি আপনার পেট্রোল পেট্রোল পাম্প যাব আপনার বোতলে করে তেল ভরে নিয়ে দেখব টেস্ট করাব হ্যাঁ আমি বোতলে ভরে আপনাদের পেট্রোল পাম্পে নিয়ে যাব আপনারা এসব কী করছেন এগুলোকে তেলের বদলে জল দিলে কি হবে বলুন মানুষে কি না দাদা আপনারা ফালতু বলছেন আমরা কজন বন্ধু মিলে গেলাম ওদের ওদের বাইকও একই প্রবলেম হচ্ছে তেলের বদলে জল না এইগুলো ঠিক হচ্ছে না পেট্রোল পাম্পে তেলের লিটার দাম নিচ্ছেন তেলের আর দেবেন জল ঠিক আছে আমি চেক করাতে যাব আপনার পেট্রোল পাম্পে আমি চেক করাতে যাব আর তেল বোতলে তেল ভরে নিয়ে যাব ট্যাঙ্কি থেকে আমার বাইক থেকে বার করে নিয়ে যাব দেখব আপনারা এইগুলো ঠিক করছেন না তা আমার সাথে কেন হবে এই প্রবলেমটা আপনারা করছেন তো বলেই তো হয়েছে আপনারা করেছেন বলেই তো হয়েছে দেখুন ঠিক আছে কালকে আমি বোতলে তেল ভরে নিয়ে যাব দেখব ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ দাদা রাখছি তাহলে হুম যাব কখন